আমার জনপ্রিয় উৎসব হচ্ছে আমার পুরুলিয়া শহরের দুর্গাপুজা দুর্গাপূজায় পুরুলিয়াতে প্রচন্ড রকমের ভিড় দেখা যায় বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে পুজো দেখতে আসেন পুজো বিভিন্ন পাড়ায় পাড়ায় হয় অন্যান্য ধরণের প্যান্ডেল এবং ভালো করে পুজো হয়ে থাকে ছেলেদের ভিড় মেয়েদের ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে জমে গান বাজনা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে সাথে থাকে ঢাকের আওয়াজ ঢাকের আওয়াজে নাচ সঙ্গে সঙ্গে পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণ এবং মা কাকিমাদের প্যান্ডেলে যাওয়া আমাদের পুরুলিয়ার দুর্গাপূজা খুব একটা জনপ্রিয় না হলেও মোটামোটি লোক জানে যে এখানে ভালো পুজো হয় বিকেলবেলা বেড়িয়ে সারা রাত ঘুরে বিভিন্ন জায়গায় মন্ডপ দেখি বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং শেষ রাতে বাড়ি ফিরি দুর্গাপুজোর সময় খাওয়া দাওয়া একটা আলাদা জমজমাট বিভিন্ন প্যান্ডেলে বিভিন্নরকম খাবার পাওয়া যায় কোথাও এগরোল কোথাও চাউমিন আবার কোথাও ধোসা কোথাও আবার আস আইস্ক্রিমের ফরমার মানুষ বিভিন্ন এলাকা থেকে আসেন পুজো দেখতে তারা পুজো করান মায়ের আরাধনা দেখেন মায়ের আশীর্বাদ নেন বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন পোশাক পরে বেড়ান দুর্গপুজোর চারদিনটা এখানে জমজমাট যে কোনো প্যান্ডেলে যাবেন আপনি শুধুমাত্র দেখতে পাবেন ঢাকের আওয়াজ দু চারজনের নাচ মানুষের ভিড় কোলাহল মানুষ একটা আলাদা শান্তির সাথে মায়ের সাথে এই চারটা দিন পুজো কাটান